জলের প্রয়োজন যেমন চাষ করতে গেলে জল লাগে জল না দিলে মাটি ফেটে গাছ মারা যাবে তারপর সাংসারিক কাজ করতে গিয়ে জল লাগে যেমন রান্না রান্না করতে গিয়ে জল লাগে তারপর থালা বাটি মাজতে গিয়ে জল লাগে থালা বাটি মাজতে গিয়ে জল লাগে আরো বিভিন্ন কাজে জল লাগে যেমন আমাদের গা ধোয়ার সময় জল লাগে তারপর কাপড় জামাকাপড় ধোয়ার জন্য জল লাগে তারপরে জল না খেলে আমাদের আমাদেরও জল লাগে আমরা কারণ জল না খেলে আমরা কেউ বাঁচব না জলের জল হল আমাদের জীবন

রান্না বান্না করার সময় জল অবশ্যই দরকার